আমার কাছে দ্বিতীয় পণ্যটি যেটি আছে সেটি হল মোবাইল ফোন এটিতে সবাই বলে প্রচুর সুবিধাও পাওয়া যায় আমিও মনে করি কিন্তু এর নেতিবাচক দিকটাই বেশি এই মোবাইল ফোন বাড়িতে থাকলে বাচ্চারা বাইরের খেলার থেকে মোবাইল ঘেঁটে খেলতেই ভালোবাসে কোনো মতে তাকে মোবাইল ছাড়া খাওয়াতে পারা যায় না মোবাইল রেখে দিয়ে তাকে খেলতেও পাঠানো যায় না তাই আমি মনে করি এই মোবাইল ফোন যাদের ঘরে বাচ্চা আছে তাদের পক্ষে খুবই ক্ষতিকারক এছাড়াও এই মোবাইল চোখে প্রচুর ক্ষতি করে এবং মস্তিষ্কেও প্রচুর ক্ষতি করে শুনতে পাচ্ছি বেশ কয়েক বছর পর মানুষ এই মোবাইলের জন্য বুদ্ধিহীন হয়ে পড়বে তাই মোবাইলকে আমি খুব একটা ভালোবাসি না এবং বেশি ব্যবহারও করি না যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করি কাজের ক্ষেত্রে মোবাইলটি প্রয়োজন তাছাড়া এই মোবাইলের ভালো গুণ কিছু আছে বলে আমার মনে হয় না সবই নেতিবাচক বলেই আমার মনে হয়